আমার সেরকম কোনো জীবিকা নেই আমি বাড়িতেই থাকি মায়ের সাথে ছোটোবেলা থেকে রান্না করতে দেখেছি মাকে দেখতে দেখতেই শিখেছি তো রান্নাটা করতে ভালো লাগে এইভাবে আমি রান্নার প্রতি আকৃষ্ট হই